পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকদের কিছু স্থানীয় খাবার বা রান্নার চেষ্টা করা উচিৎ বলে আমার মনে হয় সেটা হলো বেশি মশলাদার খাবার না খেয়ে যদি নিরামিষ খাবার রান্না করে খাওয়া যায় তাহলে শরীর খুব ভালো থাকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যেটা হলো একবার আমি আমার পরিবার নিয়ে পুরী ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে প্রথম দু এক দিন খুব মশলাদার খাবার রান্না করে খেয়েছিলাম তার কারণে আমার ছেলের শরীর খুব খারাপ হয় তারপর থেকে নিরামিষ খাবার রান্না করে খেলাম আমরা এরপর ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিলো তারপরে আমরা অনেক জায়গা ঘুরলাম এবং অবশেষে বাড়ি ফিরে আসলাম